হ্যাঁ আমি বিদ্যুতের কিছু বিপদ সম্পর্কে সচেতন আমি ব্যাখ্যা করতে পারি সেগুলি হচ্ছে ঝড় বৃষ্টির সময় আমার আমাদের বাইরে বেরোনো না বেরোনোই উচিত এবং এবং ঘরের যে টিভির জ্যাক ফ্যান্টের কারন্টের যে জ্যাকগুলো থাকে সেগুলো খুলে রাখা দরকার আর ঝড় বৃষ্টির সময় ঝড়ের জন্য যদি কোনো তার ছিঁড়ে পড়ে যায় রাস্তায় তো তখন সেটা যদি জলের মধ্যে থাকে সেখানে না যাওয়াই দরকার এবং আরও যখন বিদ্যুৎ চমকাবে মেঘ উঠবে ঝড় হবে বৃষ্টি হবে তখন ফোন না দেখা দরকার ফোনের নেট অফ করে রাখা দরকার আর এই সব জিনিসগুলো মেনটেন করলেই আর কোনো বিদ্যুতের ক্ষতি হয় না আর সেই সময় সকলের বাড়িতে থাকা আরও দরকার এই জিনিসগুলো যদি সাধারণ মানুষ মেনটেন করে কার জ্যাক ট্যাকগুলো গুঁজে রাখে তাহলে ওগুলো এই বিপদগুলো হয় না